ভারতের সরকারি ভাষা হল হিন্দি দেশের অন্যান্য সাধারণ ভাষাগুলি হল বাংলা ইংরেজি হিন্দি গুজরাটি তামিল ভোজপুরি দেশের দেশের ভাষাগত বৈচিত্র্য নিয়ে যা কিছু জানি দেশের প্রতিটি দেশের ভাষা নিয়ে প্রতিটি দেশের ভাষা প্রতিটি দেশে আলাদা আলাদা এবং আলাদা আলাদা দেশে ভাষা আলাদা আলাদা দেশের যেমন আমাদের দেশে আমদের যেরকম ভাষা বাংলাভাষা বাংলাভাষা বাংলা চালচলন আলাদা খাবারদাবার আলাদা তেমনি আলাদা আলাদা দেশের যেমন দেশের যেমন ভাষা তেমনই তাদের পোশাক পরিচ্ছদ চালচলন খাওয়াদাওয়া কথাবার্তা বলার স্টাইল যে সব দেশের সব রকম আলাদা আলাদা আমাদের দেশে যেরকম আলাদা অন্যান্য দেশেও সেরকম আলাদা সব দেশে সব রকম হয় এক সব দেশে একই রকম ভাষাও নয় একই রকম সব কিছু নয় আলাদা আলাদা সব কিছু